আমি তারা গ্রহর সম্পর্কে জানতে খুবই ইচ্ছুক এই সৌরজগতের এর যে রহস্যময় ঘটনা তারা গ্রহ সেগুলির সঙ্গে বিস্তারিতভাবে জানতে আমি আমাদের গ্রন্থাগারে এ গিয়ে অনেক বই খুঁজি এবং একটি বই আমরা গ্রন্থাগার থেকে পাই সেটি আমি বিশেষভাবে উল্লেখ করবো বইটির নাম হল তারা চেনার মজা তার লেখক বিমান বসু এই বইটিতে বিভিন্ন তারা এবং গ্রহগুলির সম্পর্কে বিস্তারিতভাবে তথ্য রয়েছে এবং আমাদের সৌরজগতে বিভিন্ন ঘটে যাওয়া ঘটনাগুলি তাদের রহস্যগুলি বিস্তারিতভাবে বর্ণনা রয়েছে তাছাড়া এখন আমাদের গ্রামে গঞ্জে এ ইন্টারনেট পরিষেবার হয় আমরা এখন গ্রন্থাগারে যেয়ে কম্পিউটারে একটি ওয়েবসাইটে গিয়ে আমি বিশেষভাবে নাম উল্লেখ করবো সোলার ইউনিভার্স ইন্ডিয়া এই ওয়েবসাইটটিতে তারা এবং গ্রহদের ভালো ভালো ইমেজ এ এবং তাদের ভালো ভালো ঘটনাগুলি বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে